হ্যাঁ বলুন হ্যাঁ হ্যালো আ আমি কেয়া দে বলছি আ গন্ধেশ্বরী মিষ্টির দোকান এটা কি আচ্ছা আমাকে দুশো পিস রসগোল্লা আর দুশো পিস কালাকাঁদ দিতে পারবেন কি পঁচিশে ডিসেম্বর আর সকাল খুব সকালে আমার দরকার আচ্ছা কীরম খরচ পড়বে আচ্ছা তাহলে ওই গোলাপজামুন আর দুশো পিস দেবেন সব মিলিয়ে কতো পড়ছে একটু আমাকে যদি বলেন আচ্ছা আপনাকে কি অ্যাডভান্স কিছু করতে হবে আচ্ছা আপনার তাহলে নম্বরটা হোয়াটসআপ ইয়ে আপনি তাহলে হোয়াটসআপে ইয়ে করে দেবেন আমি অনলাইন করে দেবো হাজার টাকা খানিক আচ্ছা মিষ্টিটা যেন একটু ভালো মানের হয় আমার বললাম তো সকালে

সকালবেলা পঁচিশে ডিসেম্বর সকালবেলা আচ্ছা থ্যাংক ইউ রাখলাম হ্যাঁ হুম